হ্যাঁ অবশ্যই পশ্চিমবঙ্গে ক্রীড়া খাতে যে কোনো খেলা হলে জুয়া তো অবশ্যই আসে হ্যাঁ তার জন্য সমাজটা অনেক খারাপ দিকে চলে যাচ্ছে এবং খেলার খেলার যে বিষয়টা খেলার যে সুন্দর একটা ক্রিয়া ক্রিয়া ক্রিয়া অনুষ্ঠান সেটাকে জুয়ার মাধ্যমে অনেক এক খারাপ দিক খারাপ দিকে চলে গেছে ভালো খেলোয়াড় তাকে জুয়ার মাধ্যমে সেই খেলোয়াড়টা খেলার মাধ্যমে নেই তার চিন্তা ভাবনা অন্য দিকে চলে গেছে টাকা যেদিকে সেদিকেই চলে গেছে এরকম একটা বিষয় হয়ে গেছে তার কারণে কী হচ্ছে যে সমাজটা অনেক বাজে বাজে উন্নতির দিকে চলে যাচ্ছে খেলাটাকে খেলার মধ্য খেলার মতো সম্মান আর কেউ দেয় না খেলাটাকে টাকা দিয়ে বিচার করে এমন একটা বিষয় আর কি তার জন্য তার জন্য দেখেছি যে যারা আর কি যেরকম আই পি এল খেলায় আই পি এল খেলায় যে খেলাগুলো হয় তাই সেই খেলাগুলোয় প্রত্যেকটা ম্যাচে মিনিমাম সাত থেকে আট কোটি টাকার মতো এরকম বাজি থাকে অনেক মানুষ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভিন্ন আর কি রাজ্যের মানুষরা সেই সেই খেলাতে টা বাজি রাখে তা কী হয় অনেক মানুষ হারে অনেক মানুষ জিতে যায় তার জন্য অনেক মানুষের মতবিরোধ থাকে যে তাই তো এত সুন্দর আমি টিম সিম আর কি বাছলাম তবুও হেরে গেলাম এর একটা তো কারণ থাকে তা মানুষ একটা মতবিরোধ থাকে তার জন্যে কী হচ্ছে একে অপর একে অপরকে মারামারি হিংসা এইভাবে আর কি এইভাবে একটা হিংসার সৃষ্টি হয় মানুষের মানুষদের মধ্যে মানুষের মানুষের মধ্যে তার জন্য কী করেছে যে সরকার সরকারের একটা সরকারের একটা ছোটোখাটো একটা টিম থাকে যে যে অঞ্চলে ধরো এইরম এই সব দুর্নীতি কীর্তি কীর্তিকলাপ আর কি হয় তাদেরকে ধরে আর কি সেই কাজ সেই কাজের সেই কাজের উপযুক্ত অন্যায়ের কাজের উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাদেরকে অবশ্যই শ শাস্তি দেওয়া হয় এইভাবে তো চলতে থাকলে সমাজটা আর কি জুয়াতে পরিণত হবে জুয়া জুয়া খুব বাজে জিনিস জুয়া বাজি এগুলো তো খুব বাজে জিনিস সাংসারিক অশান্তি বিভিন্ন অশান্তি মানুষের ডিপ্রেশান চলে আসে টাকা পয়সা যখন থাকে না হেরে যায় আর কি এইভাবে আর কি মান সরকার থেকে কিছু একটা কিছু কিছু কিছু অঞ্চলে রেখে দিয়েছে ছোটো ছোটো এজেন্ট এজেন্ট গ্রুপ তাদেরকে দিয়ে সেই সব যারা আর কি জুয়া খেলা করে আর কি জুয়া খেলা পরিচালনা করে তাদেরকে ধরে আর কি ক্রাইম ক্রাইম ক্রাইম করে তাদেরকে শাস্তি দেওয়া আর কি এবং আইনের হাতে তাদেরকে তুলে দেওয়া এভাবে করতে করতে দেখ দেখেছি আমাদের পাশের গ্রামে আগে যে পরিমাণে জুয়া খেলা হতো সেই পরিমাণে আর সে যে সে সেই খেলায় যে টাকা বাজি ধরা সেরকম আর আর দেখা যায় না অনেক বন্ধুবান্ধব বলেছে যে না এগুলো খুব বাজে জিনিস এগুলো করা তো ঠিক নয় এইভাবে আর কি মোকাবিলা করতে করতে করতে করতে এক সময় দেখা যাবে যে পুরো আমাদের এই দেশটা এবং আমাদের রাজ্যটা জুয়ার থেকে মুক্তি পাবে এবং একটা ভালো দিকে আমাদের অগ্রসর অগ্রসর হবে আর কি এই কারণে বলছি যে সব খেলাই জুয়াকে জুয়া খেলা উচিত নয় এবং জুয়ার জন্য না যাওয়াই ভালো কারণ সাংসারিক অশান্তি ডিপ্রেশান তো থাকেই মানুষের মানুষের বিরাটা বিরো বিরোধ হয়ে যায় তার থেকে না করাই ভালো যত এইগুলো এইগুলো থেকে বিরত থাকবে ততই ভালো এর থেকে আর কিছু বলা যাবে না